আমার এলাকার লোকেরা মূলত বাংলা ভাষাতেই কথা বলে কারণ এখানে বাংলা ভাষার বাঙালি লোকই বেশি থাকে বসবাস করে যোগাযোগের উদ্দেশ্যে ব্যবহৃত সবচেয়ে সাধারণ ভাষা হলো বাংলা কারণ এখানে বাংলা ভাষাভাষীর লোক বেশি থাকে হিন্দি ভাষাভাষীর লোক কম থাকে